বছরের পর বছর ধরে কৃষিকাজ নানাভাবে পরিবর্তিত হয়েছে এখন এগ্রিকালচার নিয়ে পড়াশুনা করার মাধ্যমে মানুষ জানতে পারছে কীভাবে কখন কি বীজ রোপণ করলে কখন ফসল পাওয়া যাবে কত তাড়াতাড়ি ফসলটা বেশী পরিমাণে উৎপন্ন হবে কি সার প্রয়োগ করলে সেটা সঠিকভাবে পাওয়া যায় পাওয়া যাবে তার ব্যবস্থা করে এগ্রিকালচার নিয়ে পড়াশুনা করছে এখন উন্নত ধরনের চাষ আবাদ আরম্ভ হয়েছে রাসায়নিক সারের পরিবর্তে কম্পোস্ট সার ব্যবহার করা হচ্ছে কম্পোস্ট সারের ব্যবহার করলে জমিতে উন্নত হয় জমি উন্নতি উন্নত হওয়ার পরে তাড়াতাড়ি ফসল ফলে ও ফসলটা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে পয়সা অর্থ লাভ করা যায়